হ্যাঁ আমার পরিবার সম্পর্কে বলতে গেলে আমি যেহেতু বিবাহিত তাই আমার শ্বশুর বাড়ির দিক থেকে আমার শাশুড়ি থাকেন আমার জা আমার ভাসুর ওদের একটি মেয়ে আছে তো আর আমাদের আমি আমার স্বামী আমার দুই সন্তান একটি ছেলে ও একটি মেয়ে আমরা এই কজন থাকি তো মেয়েটারও বিয়ে হয়ে গেছে মেয়েটার আমার ওর একটি সন্তান আছে ওর মেয়ে হয়েছে তো আর আমার বাবারদের দিক থেকে আমার বাবার বাড়িতে যারা থাকেন বাবা মা তারপর আরও কাকা কাকু ওদের দিক থেকে দেখলে একটি একান্নবর্তী পরিবার তো আর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের জন্য যদি বলি তাহলে বন্ধু বান্ধব পাড়াতে আছে তো বন্ধু বান্ধব ওরা আছে নিজেদের আমার বান্ধবীরা ওরা পাড়ার মধ্যে আসে আমাদের সাথে দেখা হয় ওদের তারপর ওদেরও বিয়ে হয়ে গেছে অন্য অন্য জায়গায় ওরা চলে গেছে তো পরিবারে আমরা সকলে একসঙ্গে থাকি আর এগুলোই আর কি বন্ধু বান্ধবরা যখন আসে ঘুরতে তখন দেখা হয় মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে কথা বার্তা হয় বাড়িতে স্বামী আছেন উনি